ভিডিও গেম সেক্টর হল সবচেয়ে দ্রুত বর্ধনশীল বিনোদন শিল্পগুলির মধ্যে একটি যেখানে আয় দু হাজার চব্বিশ সালের মধ্যে বিশ্বব্যাপী অর্ধ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে যা বিশ্বব্যাপী চলচ্চিত্র এবং ভিডিও শিল্পের জন্য প্রত্যাশিত আয়ের চেয়ে বেশি